হ্যালো হুম বলুন

হ্যাঁ হচ্ছে এখানে হ্যাঁ এখানে পনেরোজন লোক চায় বেশি হলেও হবে তার জন্যে নয় দেখো কোনও কোনও স্টেজে পাঁচজন করেও হবে আবার একাও হবে দুজনও মিলে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে যেমন ডান্সের ইয়ে আছে যে কোনও দুজন করে চলবে কোনটা একজনই করতে হবে এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ টাইমটা বেশি লাগে হ্যাঁ অবশ্যই

হ্যাঁ সিট সব রেডি করা আছে হ্যাঁ আর হচ্ছে মনে করে নিয়ে আসবেন ফিজ আর হচ্ছে টিপ্সেট যাতে গান যেন লোড করা থাকে যেন বোঝা যায় যে হ্যাঁ দুটো বা তিনটে নাম গানের না গানগুলো যেন পাল্টানোর আগেই যেমন বেরিয়ে যায় যেন দুটো তিনটে না পাল্টাতে হয় পরপর টিপ্সের কত নাম্বার নাম্বার বলে নিয়ে আসবেন ব্যাস এখান থেকে নাম্বার বলে দিলেই সঙ্গে সঙ্গে অলরেডি চালু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একই ডেটে ঠিক আছে তাহলে রাখছি ঠিক আছে